পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো এক নম্বর ঠনঠনিয়া কালী বাড়ি এটি কলকাতার বিখ্যাত মন্দিরগুলির মধ্যে একটি যেখানে দেবী কালীর পুজো করা হয় হ্যাঁ দুই নম্বর হলো কালীঘাট মন্দির এটি কলকাতার অন্যতম প্রাচীন হচ্ছে জনপ্রিয় মন্দির যা হিন্দু দেবী কালীকে উৎসর্গিত করে তারপর রয়েছে হলো দক্ষিণেশ্বরের কালী মন্দির এটি হুগলী নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি রানী রাসমণি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলো এবং এটি রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে সম্পর্কিত চার নম্বর হনে চার নম্বর হলো যে শান্তিনিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত এই স্থানটি তার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত তারপরে হলো বেলুর মঠ এটি রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় এবং সুন্দর স্তাপত্য ও শান্ত পরিবেশের জন্য বিখ্যাত আর তারপর হলো বকখালির সৈকত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য এই সৈকতটি জনপ্রিয় তারপরে হচ্ছে শঙ্করপুর এটি একটি শান্ত মনোরম সৈকত যা দীঘার সৈকতের কাছাকাছি অবস্থিত এবার হচ্চে হলো মালদা এটি গৌড় ও পান্ডসরে ঐতিহাসিক ধ্বংসাবশের জন্য বিখ্যাত তারপরে হচ্ছে সুন্দরবন বিশ্বের বিহত্তম ম্যানগ্রোভ বন এটা একটি এবং রয়েল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত এবার হচ্ছে মুর্শিদাবাদ এটি ইতিহাসপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্তান কারণ এখানে হাজারদুয়ারি বা সাথে অন্যান্য ঐতিহাসিক স্তাপনও রয়েছে এই স্তানগুলি পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ইতিহাসিক প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিনিধিত্ব করে এবং দশনাধির জন্য আকর্ষণীয়